আমি সাধারণত যোগ ব্যায়াম করতে খুব ভালোবাসি আর যোগ ব্যায়ামের উপরে আমি অনেকটাই সময় দিই কারণ যোগ ব্যায়াম এমন একটা জিনিস যেটা মানুষের শরীরকে সুস্থ রাখে এবং অনেক রোগ ব্যাধি থেকেও দূরে রাখে তো আমি সকালে এক ঘন্টা আমি যোগ ব্যায়াম করি কখনো সময় পেলে আমি বিকেলেও এক ঘন্টা করে করি আবার মাঝে মাঝে যখন আমি কাজের মধ্যে থাকি তখন হয়তো সপ্তাহে সাত দিনের মধ্যে করা হয়ে ওঠে না তখন আমি চেষ্টা করি অন্তত পাঁচ দিন সপ্তাহে আমি সকালে করে বা সকালে না পারলে বিকেলে করে আমি যাতে ব্যায়ামটা করতে পারি এবং আমি এই ব্যায়ামটা বেশিরভাগ আমার ঘরেতেই করি আমার বিছানার উপরে যদিও নরম জায়গায় করাটা ঠিক নয় তাও আমি মাঝে মাঝে নিচেও করি মাঝে মাঝে খাটেও করি আবার কখনো কখনো একটা জায়গা নিয়ে আমি ফাঁকা মাঠে যেখানে ঘাস আছে সেখানে পেতেও আমি যোগ ব্যায়াম করতে ভালোবাসি কারণ বাইরের প্রকৃতি দেখে যোগ ব্যায়াম করার মজাটাই আলাদা এবং তার অনেক সুবিধাও হয়